আমার ছোটোবেলা থেকে ইতিহাস সম্পর্কে জানার খুব ইচ্ছে ঐতিহাসিক গল্প বলতে আমার মনে পরে আগ্রার তাজমহল তৈরির গল্প শাহজাহান এটা তৈরি করেছিলেন সতেরো হাজার শ্রমিককে নিয়ে অনেক বছর নিয়ে এটা তৈরি হয়েছিল এবং যারা নিজেদের অক্লান্ত পরিশ্রমে এটি তৈরি করেছিলেন এটি তৈরি হওয়ার পর শাহজাহান তাদের হাত কেটে দেওয়ার আদেশ দিয়েছিলেন সাহসের গল্প বলতে আমার মনে পরে ঝাঁসির রানী লক্ষীবাঈয়ের গল্প একটা একা নারী পুরো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন